একটি শিশু যখন তার মায়ের পেটে থাকে দশ মাস দশ দিন থাকে তারপরে সে যখন ভূমিষ্ট হয় তখন সে কান্নাকাটি করে নাড়া তা হাত পা নাড়াচাড়া করে তখন তাকে কোলে করে নিয়ে ঘোরাতে হয় ঘোরাঘুরি করতে হয় তারপরে আস্তে আস্তে যখন সে একটু বড়ো হয় তখন তার কান্নার আওয়াজ পাল্টে যায় তারপরে আর একটু বড়ো হলে তখন সে কথা বলতে শেখে বাবা মামা মা দাদা দিদি এগুলো সে বলতে শেখে এরপরে আস্তে আস্তে যখন তার এক বছর বয়েস হয় তখন সে হাঁটতে শেখে চলাফেরা করতে পারে